সাত লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো তিন পাঁচ লক্ষ তিরিশ হাজার সাতশো একাশি সত্তর হাজার পাঁচশো আট আট হাজার তিনশো দুই নয় হাজার একশো সাত